মা বাবা তোমার সঙ্গে আমার একটা কথা আছে আমি তোমাদের দুজনের মোবাইল ফোনটা ডিজি লকারের আপটে করে দিয়েছি এতে তোমাদের অনেক সুবিধা হবে এই লকার সম্বন্ধে যা কিছু তথ্য সব মোবাইল ফোনে দেখতে পাবে বাবা তোমার ফোনটা আগে দাও দেখিয়ে দিই আর মা তোমার হাতের কাজটা সেরে একটু আমার কাছে এসে বোসো আমি তোমাকেও বুঝিয়ে